পশ্চিমবঙ্গের আইন এবং প্রশাসনিক ব্যবস্থা বিভিন্ন স্তরের অপরাধীদের মোকাবিলা করে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি অ্যাক্ট উনিশশো নব্বই এই আইন পশ্চিমবঙ্গের পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির প্রশাসনিক অ ক্ষমতায় হয় যা অধীনে স্থানীয় অপরাধী এবং অপরাধীদের নিয়ন্ত্রণ করা যায় প্রশাসনিক সেট আপ বিভিন্ন প্রশাসনিক বিভাগ থেকে পৌরসভা থানাসমূহ অপরাধীর জন্য স্থানীয় আইনগুলি মাধ্যমে কাজ করা হয় কাউন্সিলিং ও বোর্ড মিউনিসিপ্যালিটি কাউন্সিলিং এবং বোর্ডগুলি স্থানীয় স্তরে আইন এবং শৃঙ্খলা রক্ষা করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে এবং অপরাধ প্রতিরোধ কাজ করে এই ব্যবস্থার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা অপরাধের মোকাবিলার ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পুলিশ প্রশাসন যেমন পুলিশ প্রশাসন পুলিশের ভূমিকা অপরাধ প্রতিনিধিত্ব এবং অদন্তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় পুলিশ স্টেশনগুলি অপরাধী শনাক্তকরণ এবং আটক করার দায়িত্ব থাকা একটি এবং আইনও অপ্রয়োগ করে কোর্ট সিস্টেম অপরাধী ধরা পড়লে আদালতের মাধ্যমে বিচার হয় আদালত অপরাধের ধর্ম অনুযায়ী শাস্তিও প্রদান করে এবং অপরাধীদের আইনেও আওতায় আনে পশ্চিমবঙ্গের আদালতগুলি দ্রুত নির্বাচ বিচার এবং শাস্তি নির্ধারণের জন্য বিশেষ স্তরে আদালত রয়েছে যেমন জেল আদালত হাই কোর্ট ইত্যাদি সামাজিক সচেতনতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক অপ অপরাধ প্রতিরোধ বৃদ্ধির জন্য বিভিন্নরা সামাজিক কার্যক্রম এবং পর্যা প্রচার অভিযান চালায় নারী সুরক্ষা শিশু সুরক্ষা এবং সাইবার ক্রাইম বিশেষ ভূমিকা প্রদান করে বা প্রচারও করে বিধানসভা এবং সরকারের ভূমিকা রাজ্যের বিধানসভা এবং সরকার আইন প্রণয়ন ও সংশোধন করে যা অপরাধ দমনে সাহায্ সহায়ক ভূমিকা পালন করে যেমন নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনের জন্য বিশেষ পরায়ণ করা হয়েছে এই সব বিভিন্ন স্তরের মাধ্যমে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা অপরাধী এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে